আমার ছাদে থাকা প্রথম পণ্যটি সম্পর্কে যদি বলতেই হয় আমি তার ইতিবাচক দিকগুলি প্রথমে তুলে ধরতে পারি সব জিনিসেরই যেমন ইতিবাচক জিনিস থাকে সেরকমই নেতিবাচকও কিছু দিক থাকে কিন্তু আমার ক্ষেত্রে আমার কাছে থাকা রং পেন্সিলটির ইতিবাচক দিক হল একটু বেশি যেমন ইতিবাচক দিক বলতে বোঝা যায় যে রং পেন্সিলটি আমার ছিল মোমের জল রঙ ও ছিল কিন্তু তেল রং জল রঙের থেকে আমি মোম রংটা বেশি পছন্দ করি ব্যবহার করতে তাই ওই মোম রংটি আমার কাছে খুব পছন্দের বিষয় সেটির দ্বারা আমি নানা রকমের ছবি আঁকতে পারতাম এবং সেই ছবি আঁকার ফলে সে ছবিগুলি নাম করেছে